হ্যালো দাস ট্রাভেল এজেন্সি থেকে বলছেন বলছি দাদা আমি এই ছুটিতে সামনের ছুটিতে একটু নর্থ বেঙ্গল ডুয়ার্সে ঘুরতে যাবো কিন্তু ট্রেনের টিকিট পাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে আপনি কি আমাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারেন হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আপনি ট্রেনটা হ্যাঁ আমি আম আম অবশ্যই তো যাবো এটাই আমার অনেক দিনের এক্সপেকটেশন ডুয়ার্সে একটু ঘুরতে যাবো আপনি ট্রেনটা দেখুন যদি বাই চান্স না হয় তখন ভলভো বাসে বুকিং করে দেবেন কোনো অসুবিধা নেই হুম হুম হুম হ্যাঁ গরমের ছুটিতে হুম হুম ওকে ওকে ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধো ধো আ ওকে ওকে